বাংলার লোকেরা বেশিরভাগই বাংলা ভাষা ব্যবহার করে সেটা দিয়ে অন্যের সাথে যোগাযোগ করতে পারে ফোনের মাধ্যমে বাংলা ভাষায় কথা বলে তারা যোগাযোগ করে আর যারা ভাষা বলতে পারে না তারা ফোনের মাধ্যমে মেসেজ করে দেয় বা ইশারা করে বোঝায় মানুষ তো সবাই আর কথা বলতে পারে না তারা তখন ইশারা করে হাত মুখের কায়দায় নানা ভঙ্গিতে কিন্তু তারা বুঝিয়ে দেয় কি বলতে চাইছে